পারবো দিতে কোথায় বাড়ি লাগবে বলুন হ্যাঁ আছে কী ধরনের বাড়ি লাগবে আছে তো অনেক জমিই আছে কী বাড়ির বা রাস্তার ধারে লাগবে নাকি রা ভেতরের সাইডে লাগবে সেটা একটু বললে ভালো হতো এর তেমন তো আছে তো কত হুঁ কাঠার মধ্যে পড়বে এখন চল্লিশ লাখ পঞ্চাশ লাখের কাছাকাছি পড়বে ফ্ল্যাটও আছে ভালো দামে টু বিএইচকে চল্লিশ লাখের কাছাকাছি পড়বে রাস্তার এই দশ মিনিটের হাঁটা পথ ভেতরে সামনেও আছে বেশিক্ষণ না দু মিনিটে হাঁট হাঁটা পথ রাস্তার ভেতরে সেটা তো হচ্ছে আপনি আসুন এসে দেখুন তারপরে তো সেই হিসাব করে কম করা কম করবো হ্যাঁ হ্যাঁ আসুন